রান্নার সময় আমার হাঁড়ি কড়া এগুলো খুব দরকার লাগে হাঁড়ি কড়া তো মাস্টই কারণ ওগুলো ছাড়া রান্না করা যায় না ঠিক ঠাক হ্যাঁ এখন মানুষ ভীষণ শৌখিন হয়ে গিয়েছে তার জন্য হাতের কাছে সব কিছু জিনিস প্রয়োজন পরে যেমন মিক্সি হ্যাঁ ননস্টিকের যে কড়াইগুলো হয়েছে ননস্টিকের কড়াইতে তেল কমও লাগে তার জন্যও তরকারি পুড়ে যায় না ভাজা বসালে তরকারি পুড়ে যায় না তার জন্য ননস্টিকের কড়াইগুলোও ব্যবহার করা খুব ভালো মিক্সি এখন তো আর কেউ শিলেও বাটতে চায় না ওই জন্য মিক্সিটা তো খুবই দরকার আর চা তো খেতে সবাই আমার বাড়িতে খুব ভালোবাসে তার জন্য ও যে ইলেকট্রিকের যে কেটলিগুলো থাকে সেই কেটলিগুলোতে চা বসিয়ে রেখে দু মিনিটের মধ্যে হয়ে যায় আমি অন্য কাজও করতে পারি চা দেখতেও লাগে না কারণ আমার বাবা দিনের মধ্যে চার পাঁচবার চা খায় তো চা খাওয়ার স জন্য ইলেকট্রিকের যে কেটলি ওটা তো খুবই ভালো তার জন্য তো আমার খুবই উপকার হয়েছে ইলেকটিকের কেটলি নেওয়ার পরে কারণ ঘন ঘন চা করতে পারি অসুবিধা হয় না